পশ্চিমবঙ্গের প্রধান ব্যবসায়িক সংস্থা ও অ্যাসোসিয়েশনগুলির মধ্যে উল্লেখযোগ্য হল বেঙ্গল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এটি পশ্চিমবঙ্গে অবস্থিত একটি বেসরকারি বাণিজ্যিক সমিতি এবং অ্যাডভোকেন্সি গ্রুপ এটি ভারতের প্রাচীনতম চেম্বার অব কমার্স এবং এশিয়ার প্রাচীনতম চেম্বারগুলির মধ্যে একটি আঠেরোশো তিপ্পান্ন সালে প্রতিষ্ঠিত আঠেরোশো তেত্রিশ থেকে চৌত্রিশ সালে এর উৎস খুঁজে পাওয়া যায় এটি ভারতের একমাত্র এই ধরনের প্রতিষ্ঠান